যে ব্যক্তি সবেমাত্র আঁকা শুরু করেছে এবং তার দক্ষতা আরও উন্নত কোত্তে চায় তার জন্য আমি কিছু পরামর্শ দিতে পারি যেমন নিয়মিত অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন অল্প সময় হলেও আঁকার চেষ্টা করুন আপনি যদি প্রতিদিন পনেরো মিনিটও আঁকতে পারেন তাহলে তা আপনার দক্ষতা উন্নত করতে সাহায্য করবে বলে আমি মনে করি এছাড়াও দৃষ্টিভঙ্গি আলো ও ছায়া রঙের তত্ত্ব ছায়া রঙের তত্ত্ব এবং শরীর স্থানের মতো মৌলিক বিষয়গুলি শিখতে হবে এই বিষয়গুলি আপনাকে আরও ভালোভাবে আঁকতে সাহায্য করবে বিভিন্ন ধরনের মাধ্যম যেমন পেন্সিল কাঠ কয়লা রঙ জল জল রঙ ইত্যাদি ব্যবহার করে দেখতে হবে এছাড়াও তেল রঙের কাজ করা খুবই কঠিন সেটা পারলে আস্তে আস্তে শিখতে হবে এবং ওটার পছন্দের মাধ্যমগুলি খুঁজে বের করুন এবং সেগুলি নিয়ে আঁকা আঁকি কোত্তে থাকুন অন্য শিল্পীদের কাজ পর্যবেক্ষণ কোত্তে হবে এবং তাদের কাছ থেকে যতটা সম্ভব শেখা যায় শিখতে হবে এবং আপনি যা পছন্দ করেন এবং যা পছন্দ করেন না তা নিয়ে অনেক কিছু ভাবতে হবে আপনার কাজ অন্যদের দেখাতে হবে এবং তাদের কাছ থেকে প্রতিক্রিয়া জিজ্ঞাসা করতে হবে সমালোচনা গ্রহণ করতে ভয় পাওয়া চলবে না এবং রাতারাতি একজন দুর্দান্ত শিল্পী হয়ে ওঠা সম্ভব নয় বলেই আমি মনে করি ধৈয্য রাখতে হবে এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে হবে এছাড়াও সব সময় আমার মধ্যে একটি স্কেচ বুক স্কেচ বুক রাখতে হবে এবং আপনার চারপাশের জিনিসগুলি সময় পেলে স্কেচ করে নিতে হবে এছাড়া আর্ট ক্লাস বা ওয়ার্কশপে যোগদান করতে হবে অনলাইন টিউটর টিউটোরিয়াল দেখতে হবে এবং আর্ট বা ম্যাগাজিন পড়তে হবে আর্ট গ্যালারি এবং জাদুঘরে আরে যেসব আগেকার জিনিস রয়েছে সেইগুলি ফলো কোত্তে হবে আমি আশা করি এই পরামর্শগুলি আপনাকে আমার আপনার আঁকার দক্ষতা উন্নত করতে সাহায্য করবে